হ্যাঁ আমাদের এলাকায় অনেক শিক্ষার্থীরা স্কুলে দৌড়ঝাঁপ করে ওরা ওই বার্ষিক ক্রীড়া বছরে একবার হয় ওতে সমস্ত বাচ্চা অংশগ্রহণ করে তারপর যারা ভালো অংশগ্রহণ করতে পারে

ভালো খেলে কিন্তু যারা পারে না তারা হেরে যায় ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হয় দৌড়ঝাঁপ হয় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় আটশো মিটার দৌড় হয় অনেক ছেলেমেয়ে অংশগ্রহণ করে তার মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ডকে মানে জয়ী প্রার্থী হিসেবে নেওয়া হয় বাকি শিক্ষার্থীরা অংশগ্রহণ করুক তাতে তাদের শরীর ভালো থাকবে মনের বুদ্ধিও ভালো থাকবে প্রত্যেকেই যেন এই খেলায় অংশগ্রহণ করে